হ্যালো হ্যাঁ বলছি আপনি কি মাটি বিক্রি করেন ও তো কেমন কী দাম আছে মাটির হুম আমাকে বেলে মাটি দেবেন তো কেমন কী দাম ও একটু কম সম হবে না না কম দামে বেশি মা বেশি দামের মাটি হলে একটু ভালো হয় চাষবাসের ক্ষেত্রে অতটা চাষবাস না ঠিক বাড়িতে কিছু জায়গায় একটু সবজি টবজি লাগানো একটু গাছপালা ছোট খাটো হুম তো কবে দিতে পারবেন ক বস্তা করে আসবে কুড়ি পঁচিশ বস্তা হলে হবে ও আজকালের মধ্যে এই আজকাল আজকে হবে না কাল পরশুর মধ্যে হবে ও আচ্ছা হ্যাঁ কন্ট্যাক্ট করে নেব